হ্যালো হ্যাঁ আমি কিছুক্ষণ আগে আপনার অ্যাপ থেকে একটা ক্যাব বুক করেছিলাম ক্যাব বুক করার পরে আমি যখনই ক্যাব থেকে নামি তখন আমি আমার পার্স আর মোবাইল আমার ওই ক্যাবেই থেকে যায় আর কিছু আধ ঘন্টা পর আমি যখন ই করে রিয়েলাইজ করতে পারি তখন আমি আপনাকে ফোন করি যে যদি আপনি আমার ক্যাবটাকে একটু আমার ক্যাব থেকে একটু আমার ব্যাগটাকে আর আমার মোবাইলটাকে ই করে রাখেন কেননা ব্যাগের মধ্যে প্রচুর আমার ডকুমেন্টস ছিল বিভিন্ন রকমের ডকুমেন্টস আছে কার্ড আছে পার্সোনাল জিনিসপত্র আছে তো আপনি একটু যদি দয়া করে যদি কাইন্ডলি যদি একটু ই করতে পারেন ক্যাবটাকে একটু ই করতে পারেন বা ড্রাইভারটাকে একটু যদি মানে বলতে পারেন যে আমার উনি যদি দিয়ে যান আমার এখানে তাহলে খুব সুবিধা হয় আর কি হঁ ব্যাকটা আমার জন্য খুব জরুরি